বেশ অনেকজন লোক চারুশিল্প কারুশিল্প বা মৃৎশিল্প বা সুতোর কাজ ইত্যাদির মতো বিভিন্ন কাজে দক্ষতা আছে চারুশিল্প বলতে বোঝায় আবৃতি ভাস্কর্য শিল নাটক এইস্ সবকে চারুশিল্প বলা হয় কারুশিল্প বলতে বোঝানো হয় বিভিন্ন হাতের কাজ যে কুঠির শিল্পগুলো হয় বাড়িতে বসে যে হাতের কাজগুলো করা হয় সেগুলি হলো কারুশিল্প মৃৎশিল্প হলো মাটির তৈরি কোনো হাতের কাজ যেমন মাটি দিয়ে তৈরি কোনো মূর্তি কোনো ফুলদানি বা যে ঠাকুর তৈরি করা এগুলোকে বলা হয় মৃৎশিল্প সুতোর কাজ হলো যে কাপড়ের ওপরে নকশা দলা সেগুলোকে বলা হয় সুতোর কাজ সেই সব বিভিন্ন শিল্পে যে দক্ষতা অর্জন করা হয় সেগুলোকেই বলা হয় সুতোর কাজ এই সব কাজে নিযুক্ত আছে প্রচুর লোক যারা এই সব শিল্পে বিভিন্নভাবে দক্ষ